আমি ব্যোমকেশের বই পড় পড়তে ভালোবাসি আর শেষ বইটি হচ্ছে ব্যোমকেশের চোরাবালি এ ধরনের বই আমার খুব ভালো লাগে কি রহস্যর বই আর প্রভাবিত প্রভাবিত আমাকে করেছে প্রথম থেকে ধাপ মানে খুলতে খুলতে খুলতে যখন রহস্যটার দিকে এগিয়ে যাই তখন মানে জানার খুব আরও আরও আগ্রহ হয়ে ওঠে যে এবার কী হতে পারে এবার কী হতে পারে এবার কি এই মেয়েটা করেছে এবার কি তাহলে এই ছেলেটা করেছে আস্তে আস্তে যখন ধাপটায় একটা একটা করে সুতো কাটতে থাকে তখন এই ধরনের এরকম ধরনেরই আমার বই ভালো লাগে সব থেকে বেশি আর ওর মধ্যে ব্যোমকেশের যে চরিত্র যে উনি করেছিলেন যিনি ওকে তো আমার ভীষণই ভালো লাগে এরকমই ধরনের বই